হ্যাঁ হ্যাঁ দিদি বলছিলাম যে সেই ওই যে তোমার যে বান্ধবী ওই পাড়ায় ওই যে পাথরঘাটায় সেই মন্দিরা তা ওই কালী পুজো হয়েছেে তোমার বলেছিলো যেতে ও তুমি তো মনে হয় যাও নি আমারে বলেছিলো যেতে তো আমি সংসারের কাজ যেতে পারি নি সে আজ কি রাগারাগি করছে বাজারে দেখা হয়েছে প্রতি বছরে তো যাই বলো তুমি আর আমি যাই অনুষ্ঠানে বিশাল আনন্দ হয় নাচ গান হয় হ্যাঁ তো এ বছরে বারণ করছিলো বাড়িতে হ্যাঁ তো কাজ পড়ে গিয়েছিলো আর কি করবো তা ও যে যা রাগ করেছে আর স্বাভাবিক রাগ করবে বলো তুমি আমি প্রতি বছর যাই ওর বাড়িতে ওই মন্দিরের ওইখানে ওই অনুষ্ঠান উপলক্ষে প্রতি বছরও কতো করে বলে কত আশা করে থাকে এবছর যাওয়া হয় নি তো তো পুজোটা বেশ ভালোই হয়েছে কিন্তু বিশাল হয়েছে পাঁঠা টাঠা বলি হয়েছেে মাংস টাংস দিয়েছেে আগে যেরম কুরবানির মাংস বিলি করে তো ওইখানেও মাংস টাংস বিলি করেছে বিশাল ব্যাপার হয়েছে আমার বলছিলো ওদের বাড়িতেও বিশাল আয়োজন হয়েছে ওর ছেলেময়ে নাচ গান করেছে নাচ গানের অনুষ্ঠান হয়েছিলো তো হ্যাঁ কালী ঠাকুরটা তো বিশাল তুলেছিলো সাজিয়েছিলো প্যান্ডেল ম্যান্ডেল করছিল বিশাল আয়োজন সেই সব বলছিলো একটু রাগারাগি করছিল যে যাইনি হ্যাঁ তা তুমি ওর একটু ফোন করে নিও হ্যাঁ বিশাল রাগারাগি করছে যাইনি বলে ঠিক আছে হ্যাঁ রাখছি